গল্পের বই পড়া হচ্ছে একটা নেশা এই নেশার মধ্যে আমিও মানে অনেকদিন থেকে আমিও জর্জরিত হয়েছি আমি বিভিন্ন রকমের গল্পের বই পড়েছি ভূতের গোয়েন গুপ্তধনের খোঁজ গোয়েন্দার গল্প বিভিন্ন প্রেমের গল্প ইত্যাদি রকমের গল্পের বই পড়েছি তার মধ্যে একটা গল্পের বই বা এক ধরনের গল্পের বই আমার পড়তে খুব ভাল লাগে সেগুলো হচ্ছে গোয়েন্দা গল্প এর মধ্যে থেকে অনেক কিছু শেখা যায় বা অনেক কিছু অনেক অনেক কিছু সম্পর্কে আম আমাদের জ্ঞান হয় যার মধ্যে জ্ঞান অর্জন করতে পারি আমার প্রিয় একটি গোয়েন্দার গল্পের বই হল পাহাড়ে ফেলুদা তাছাড়াও আরো গোয়েন্দা গল্প বই পড়েছি যেমন সিকিমের রহস্য ইত্যাদি এবং ভূতের গল্পের বইয়ের মধ্যে হল সানডে সাসপেন্স বা বিভিন্ন রকমের গল্পের বই অনেক আছে ভূতের যেগুলো আমরা পড়ে থাকি সবসময় তো পাহাড়ে ফেলুদার পাহাড়ে ফেলুদা হচ্ছে আমার সব থেকে প্রিয় বই এই বইটা আমি অনেক দিন থেকেই পড়ছি এবং অনেকবারই পুরো পড়া হয়ে গেছে তাও ইচ্ছা করে না এই বইটাকে ছেড়ে দিয়ে অন্য কোনও গল্পের বই পড়ি এই বইটাতে এই বইটার মধ্যে অনেক রকমের অনেক রকমের ঘটনা অনেক রকমের যাত্রা বিভিন্ন রকমের রোমাঞ্চকর ঘটনা ও ও ভয়াবহ ঘটনার মধ্যে পড়েছে অনেকে এই এই গল্পের বইগুলো পড়ে এই গল্পের বইটা পড়ে আমার সত্যিই খুব ভাল লাগে পড়তে বিভিন্ন রকম গল অনেক গল্পের বই আছে এর মধ্যে তার মধ্যে একটা গল্পের বই হই এক অনেক গল্পই আছে যেগুলো হচ্ছে খুব ভয়াবহ ঘটনার মধ্যে জর্জরিত থাকে